হ্যাঁ হ্যাঁ সুবর্না কেমন আছিস ভালো আছি এমনি বাড়ির সবাই ভালো আছে বলছিলাম যে ঐ কাতিন পাড়াতে নাকি শুনলাম একটা সিটি লাইফ মল খুলেছে যাবি একদিন হ্যাঁ শুনছিলাম লিফলেট দিচ্ছিল অনেকে নাকি গেছিল ওখানে নাকি পয়লা বৈশাখ উপলক্ষ্যে অনেক ছাড় দিচ্ছে তাহলে ভাবছিলাম কিছু কেনাকাটা হয় নি তো তাহলে ভাবছিলাম কিছু কিনবো তাহলে যাবি একদিন আচ্ছা আর বলছিলাম রিম্পাও বলছিল যে বেরোবো ও তো কলকাতা থেকে ফিরেছে তো ওর ও বেরোনো হয় নি খুব একটা বাড়িতেই রয়েছে তো আমাকে একদিন ফোন করেছিল বললো যে ওই সুস্মিতা আর তোরা সুবর্নারা সবাই মিলে যদি বেরবি তো আমিও যাবো আর কি তো ওকে তাহলে একবার পারিস তো একবার কল করে নে কল করে দেখ ও যদি বলে যে যাবো তাহলে ওকেও একবার ফোন করে দিবি টাইমটাও জানিয়ে দিবি কেমন হ্যাঁ হ্যাঁ এসছে ও আর কাকিমার জন্য কিছু কেনাকাটা করবি না গ্রসারিটা ওখানে নেই তেল মশলার ব্যাপারটা ওখানে নেই হ্যাঁ হ্যাঁ জামাকাপড়ই ওই ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবারই রয়েছে জামাকাপড়েরই ওটা দোকান আসলে তেল মশলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওখানেই কেনাকাটা করার পরে তখন একটু ঐ বাজারের দিকে যাবো একটু খাওয়া দাওয়া কিছু করবো আর তারপরে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বাড়ি ফিরবো তুই বাড়িতে বলে যাবি যে আমার সাতটা থেকে আটটা মতন বাজবে বাড়ি ফিরতে ও আচ্ছা আর বলছিলাম কাকিমার শরীর কাকুর শরীর সবাই ভালো আছে আর কি বলে তোর বোন এখন কি করছে তাহলে হ্যাঁ তো নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ তুই একা আসবি যখন ওকে নিয়েই আসবি ও যদি কিছু কেনাকাটা করে তো আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ তুই আমাকে তাহলে জানিয়ে দিস যে কখন বেরোবি আর কবে বেরোবি ঠিক আছে আর রিম্পাকেও তাহলে সেইমত জানিয়ে দিস ঠিক আছে আমিও তাহলে টিউশনটা পড়িয়ে চলে আসবো তারপরেই তখন যাবো আচ্ছা হ্যাঁ রাখ হ্যাঁ হ্যাঁ